হ্যাঁ হুম আমাদের বাড়ির বাচ্চা কাচ্ছা আছে আমরা মেয়ে কন্ডাকটর এখন আমাদের টিকিট তো বাড়াতেই হবে তেলের যা দাম বাড়ছে বলুন আমি কী করবো বলো হ্যাঁ হ্যাঁ তুমি বাড়াও

হ্যাঁ অবশ্যই কেনো করবেন না আপনি আমিও বাড়াবো যেকানে যেকানে দশ টাকার টিকিট সেখানে কুড়ি টাকা করে দেবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দাম বাড়িয়ে দিচ্ছে হ্যাঁ আমি আমিও বাড়িয়ে দিচ্ছি হ্যাঁ কোনো রাস্তাই নেই আর হ্যাঁ আমিও বা

হ্যাঁ হ্যাঁ